আমার এক সময় একটা বন্য পাখির মুখোমুখি সম্মুখে হতে হয়েছিলো এখান থেকে অনেক দূর আন্দামান নিকোবর আইল্যান্ড সেখানে তার সামনে ঠিক সামনে পোর্টব্লেয়ার বা পোর্টব্লেয়ার সিটি ওখান থেকে কিছু দূর গিয়ে ঠিক তার সামনে রোস আইল্যান্ড একটা দ্বীপ নামে ছিলো ওখানে তো সেখানে আমি গিয়েছিলাম ঘুরতে বা ওখানে থেকে আমি পড়াশুনা করেছিলাম তো সেই জন্যে আমরাও একদিন ঘুরতে গিয়েছিলাম বন্ধুবান্ধব মিলে একসাথে তো সেখানে গিয়ে আমাদের সম্মুখে একটা ময়ূর দেখতে পাই তো ময়ূরটা আমরা মনে করি যে ময়ূরটা আমরা ফটো তুলবো বা আমরা অপেক্ষা করি অনেকক্ষণ অপেক্ষা করতে থাকি দেখি ময়ূরটা কখন পেখম তোলে আর আমরা মনে করেছিলাম ময়ূরটা যখন পেখম তুলবে সেই অবস্থায় আমরা ফটোটা তুলব তো ফটোগ্রাফি করার জন্যই আমরা গিয়েছিলাম যদিও বা তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম অনেকক্ষণ পরে দেখলাম যে মে ময়ূরটা পেখমতোলা শুরু করল এবার আমরা তার ধারের কাছে ধারের কাছে যেতে থাকি এবং তার ধারের কাছে যাই গিয়ে আমরা যখন ফটো তুলতে গেলাম এমন সময় ময়ূরটা আমাদের ওপর হামলা করা শুরু করে দিল আমাদের ওপর চড়াও হয়ে গেলো তো আমরা দৌড়াতে থাকি আমাদের পিছু নেয় ময়ূর আমরা তখন অনেক দূরে চলে আসার পরে ময়ূরটা এক জায়গায় থেমে যাই ওখানে প্রচুর ময়ূর ছিলো আরও ওখানে মানে ময়ূর শকুন এবং বিভিন্ন বন্য পশু জানোয়ার এরকম হরিণ সবাই ছাড়া ছিল জু ক্তু খোলা জু তো সেই ক্ষেত্রে ওখানে আরও অনেক বন্য পাখি ছিল যেমন শকুন তো সেই জন্যে শকুন এমনিতে খুব খারাপ খুব হিংস্র পাখি হয়ে থাকে বন্য পশু বন্য পাখি হিসাবে গণ্য হয় সেই জন্যন্যে মৌ শকুন খুব হিংস্র হয়ে থাকে সেই ক্ষেত্রে শকুনের প্রতি আমাদের একটা ভয় লেগেই থাকে তার জন্যে আমরা শকুনের কাছে যাইনি যদিবা দূর থেকে ফটো ফট তুলেছিলাম কিন্তু এই যে একটা অভিজ্ঞতা খুব বড়ো একটা অভিজ্ঞতা যে মৌর এত সুন্দর হয়েও কিন্তু বন্য পাখি হিসাবে গণ্য করা হয় এবং সে হিংস্রও হয়ে থাকে তো সেই জন্যে এ একটা আমাদের অভিজ্ঞতা ছিল এবং আমাদের গ্রামে আমাদের গ্রামে আমার নিজেদেরই বাড়ি ধরেন আমাদের যেরকম বিরল পাখি বিরল পাখি বলতে দেখা যায় মাঠে ঘাটে চলে বা আকাশে ওড়ে বিভিন্ন ধরনের বিরল পাখি তো আমাদের নিজস্ব চাষ আছে বাড়িতে স্যালো আছে সেই হিসাবে আমরা গরমের চাষ করে থাকি বা বর্ষার চাষ করে থাকি আমরা দেখতে পাই যে আমরা যখন চাষ করার সময় যেই আমাদের চাদরটা করা হয় বা ধানটা ফেলে আমাদের বীজ তৈরি করে চাদর ফ বীজটা ফেলা হয় সে ধানের অঙ্কুর তৈরি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যেরকম ঘুঘু পাখি শালিক পাখি এরকম বিভিন্ন গুয়া শালিক বিভিন্ন পাখি এসে সেই অঙ্কুরগুলো খেতে শুরু করে বা বক তারা অঙ্কুরগুলো খেতে শুরু করে তো তার জন্যে আমরা তাড়ানোর জন্যে একটা আওয়াজ করি ব্যালের মধ্যে গুটি বা কোনো কিছু দিয়ে একটা আওয়াজ করি তারা উড়ে বেরিয়ে যায় এবং আমরা যখন ধান রোদ দেই ছাদে শোকানোর জন্যে তো সেইক্ষেত্রেও আমাদের পাখি এসে খেয়ে চলে যায় বিভিন্ন ধরনের পাখি থাকে আমাদের গ্রামে আরও অনেক ধরনের পাখি পশু আমাদের থাকে গ্রামে কিন্তু এই যে বিরল পাখিগুলো আমাদের ক্ষতি করে এটাও কিন্তু একটা বাস্তবায়িত বোঝার জিনিস আছে কিন্তু আমাদের উপকারী পাখিও অনেক আছে গ্রামে তো যাই হোক আমাদের এই দুই ধরনের পাখি হয়ে থাকে এক বন্য পাখি এক বিরল পাখি ধন্যবাদ